আজ ভারতে যেসব উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলি হলো বেকারত্ব এখন তো ও মানু হচ্ছে ছেলে মেয়েরা অনেক দূর উর উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বিশেষ করে ছেলেরা তো তারা আ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা চায় যে নিজের পায়ে দাঁড়াতে কিন্তু তারা এখনকার যুগে কোনো তারা চাকরি পাচ্ছে না চাকরি না পাওয়াতে তারা এত দূর পড়াশুনা করার পরেও যখন তারা বেকার থাকে তখন তারা কিন্তু উ মাদকাসক্ত হয়ে পড়ে এই এটা কিন্তু আমাদের সমাজে এ হচ্ছে খুবই একটা খুবই একটা বড় চ্যালেঞ্জ এটাই যে তারা তাদের জীবনটা কিন্তু তখন নষ্ট করে ফেলে বিভিন্ন রকমের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং সরকার তাদে সরকার তাদের মোকাবিলা করছে সেরকমভাবে কিন্তু করছে না হ্যাঁ এখন এবার সুযোগ দিচ্ছে যে ছো ব্যবসার জন্য কোনো কিছু করতে কিন্তু সেটাতে আর কী হবে সেটা তো কিছু হবে না তারপর এখন এ মাঠে তারা তো চাইছে যে তারা ভালো পড়াশুনো করেছে তারা কোনো ভালো কাজ করার জন্য তার পরে জলবায়ু পরিবর্তন এখন তো এখন তো বর্ষাকালে বর্ষা হয় না এখন অন বর্ষার দিনে ব সেরকমভাবে বৃষ্টি হয় না কিন্তু শীতের দিনে যখন যে ফস যেই ফসলে জল লাগবে না সেই ফসলে জল হয়ে নষ্ট হয় যাচ্ছে এখন জলবায়ুটা পরিবর্তন হচ্ছে যখন যেই কালটা তখন কিন্তু সেই কালটা দেখা যাচ্ছে না শীতকালটা যখন সখন শীতকালে কিন্তু উ ঠান্ডাটা থাকছে না বসন্তকাল পড়ে যাচ্ছে তখনও ঠান্ডা থাকছে গরমকালে তো গ্রীষ্মকালটা কিন্তু যখন ওত্ অতিরিক্ত থাকার কথা তখনের থেকেও এও বেশি যখন বর্ষাকাল পড়েছে তখন গরমটা থাকছে তারপর বর্ষাকাল ফুরিয়ে যাওয়ার পরে এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে এটাই এখন হয়ে উঠেছে